আমি দোকান থেকে একটা কাপড় কিনেছি কাপড়টা খুব সুন্দর দেখতেও ভালো পরেও আরাম খুব নরম যতবারই আমি সাবান দিয়ে কেচেছি ততবারই দেখছি রঙ ওঠে না শাড়িটা এত ভালো যে আমার খুব পছন্দ হয়েছে